হ্যাঁ বলুন কে বলছেন

আচ্ছা বলুন কী সাহায্য করতে পারি বারোই নভেম্বর দাঁড়ান আমি একটু হোল্ড করুন আমি চেক করে বলছি হ্যাঁ বারোই নভেম্বর আমাদের গাড়িটা ফাঁকা আছে তো কতজন আচ্ছা দিয়ে কতজনের প্ল্যান আছে বলুন আচ্ছা দুজন তো আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি জানতে পারি যে এ সি না নন এ সি হ্যাঁ আমাদের গাড়ি আমাদের সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে যেমন ধরুন এ সিও পাবেন নন এ সিও পাবেন আপনি কোনটা নিতে চান সেটা আপনি বলুন আচ্ছা বারোই নভেম্বর কোথা থেকে যাত্রা করবেন আচ্ছা তো কটার দিকে কটার দিকে গাড়িটা পৌঁছলে আপনার সুবিধা হবে আচ্ছা ছটা নাগাদ পৌঁছে যাব তাই তো আপনারা ছটা ছটার মধ্যে রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন

টাকা পয়সা যেমন লাগবে কোথায় যাবেন বললেন দীঘা যাবেন তো দাঁড়ান একটু চেক করে বলতে দিন হ্যাঁ ওখানকে যেতে তো তিন হাজার টাকার মতো ভাড়া আসবে দুহাজার সাতশো পঞ্চাশ টাকা এটা কি আপনি অনলাইনে পেমেন্ট করবেন না হচ্ছে হাতে ক্যাশ দেবেন হ্যাঁ অ্যাডভান্স তো করতে হবে নইলে তো বুকিং করা যাবে না না হ্যাঁ ঠিক আছে আমার এই নাম্বারে অনলাইন আছে এখানে অ্যাডভান্স করে দেবেন হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলাতেই আপনার লোকেশান থেকে আমার বাড়ি তিরিশ মিনিটের রাস্তা তো আমি এখান থেকে সাড়ে পাঁচটায় বেরিয়ে যাব ছটার মধ্যে আপনাদের ওখানে পৌঁছে গিয়ে আপনাদেরকে তুলে নিয়ে চলে যাব দীঘা এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ সির ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে আরও কিছু বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন সেখানে অনেক কিছু অপশান তাহলে পাবেন

ঠিক আছে